আমাদের এলাকায় বেশিরভাগই বাঙালিভাষী লোকজন রয়েছে কিন্তু কিছু কিছু হিন্দিভাষী লোকজন আছে তারা আমাদের বাংলার কথা বলা এবং বাংলা শব্দ শুনে শুনে তাদের কথার মধ্যে বাংলার ভাষার একটা টান চলে এসেছে এবং তারাও আমাদের সাথে সাথে থাকতে থাকতে বাঙালি হতে শুরু করেছে